পশ্চিমবঙ্গের প্রধান ধর্ম বলে যেটা আছে হিন্দু এবং মুসলিম তার মধ্যে অনেক ধর্মই আছে যেটা আমাদের এখানকার মানে সবাই একসাথে মিলেমিশে চলি তো তাই মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে অনেক রকমের ধর্ম নিয়ে আমরা বসবাস করি পশ্চিমবঙ্গের মানুষ এবং যেটা আছে উৎসব উৎসব শিক্ষা শিক্ষা সবারই একই শিক্ষা যেটা আমরা আমরা পেয়েছি সমাজসেবা সমাজসেবা সব কিছুই একই উৎসবগুলো শুধু আলাদা হয় মুসলিমদের হয় ঈদ হয় আর মহরম হয় সবেবরাত হয় আরও অনেক কিছুই হয় যেটা হিন্দুদের হয় না হিন্দুদের হয় কালী পুজো হয় দুর্গা পুজো হয় কার্তিক পুজো আরও অনেক রকমের লক্ষ্মী পুজো এবং খ্রিস্টানদের যেটা হয় বড়োদিন হয় যেটা ক্রিসমাস বলে এগুলো হয় আর আরও অনেক কিছু যেটা আছে রক্তদান শিবির উৎসব টুৎসব হয় সবাই মিলেমিশে একসাথে থাকি বিভিন্ন ধরনেরের ধরনের মেলা এই সব মিলেমিশেই থাকে আমরা আর যেটা আছে সেটা হলো ইফতার ইফতার যখন আমরা মুসলমান যখন আমরা ইফতার করি রোজা করলে ইফতার করি ইফতার করলে যখন কোনো হিন্দু বন্ধু থাকলো বা যেসব আছে হিন্দু বন্ধুবান্ধব তাদেরকে আমরা নেমন্তন্ন করি তাদের তারাও আমাদের সঙ্গে একসঙ্গে বসে খায় এবং আমরা কোনো হিন্দু বাড়িতে গিয়ে গিয়েও তাদের পুজো পার্বণে অংশগ্রহণ করি এটাই নিয়ে আমাদের পশ্চিমবঙ্গেও